পশু এখন পণ্য হিসাবে ব্যবহৃত হচ্ছে সত্যিই এটা একটা আমাদের গভীর উদ্বেগজনক একটা ইস্যু যেটা পশুটা হচ্ছে এখন মানুষের একটা পশু পণ্য বাজারে একটা পণ্য হিসাবেই ব্যবহৃত হয় যেমন হিন্দুদের একটা কোনো পুজো পার্বণে একটা ছাগল বলি দিতে হয় তো ওকে ওনাকে কেউ মানত করলো তো তখন ছাগল বলি দেবে সে অনেকেই মুসলমানরা সবাই গরু তারপর পোলট্রি ফার্ম হচ্ছে পোলট্রি ফার্মে তো হাঁস মুরগি নিজেদের ইয়ে করার জন্য এই সব জবাই কসাই তো হচ্ছে সেই জন্য পশুটা এখন এখন আমাদের পণ্য হিসেবে মার্কেটে বাজারে ব্যবহৃত হচ্ছে এই ব্যবহৃত বিভিন্ন কারণে বিভিন্নই উদ্দেশ্যে নিজের মানুষ চরিত্র স্বার্থ রূপায়ন করার জন্য মানুষ এখন পশুকে বাজারে পণ্য হিসাবে ব্যবহৃত করছে আল্টিমেটলি আপনার পশুটা যে আপনার ইয়ে মুরগিটা আমাদের খাদ্য হিসাবেই তো ব্যবহৃত হচ্ছে মুরগির পোলট্রি ফার্ম হাঁস হাঁসের হাঁসেরও আপনার পোলট্রি ফার্মের মতো হাঁসও বাজারে বিক্রি হচ্ছে সে গরু মোষ মুসলমানদের আপনার ইয়ের সময়ও আপনারা তারা বাজার থেকে কিনে আসছে চড়া দামে হিন্দুদের ছাগল সব বকরি ঈদের সময় তারা বকরিও চড়া দামে বাজার থেকে কিনছে কারণ সত্যি কথাই একটা দুঃখজনক যে পশু এখন পণ্য হিসাবে ব্যবহৃত হচ্ছে এর থেকে উপার্জন করছে অনেকেই যারা বিক্রি করছে পশু তারা তো উপার্জন করছেই মানুষের স্বার্থও পূরণ হচ্ছে মানুষের এটা একটা বলতে পারেন যে মানুষের মানসিক শান্ত কতোটা হচ্ছে জানি না কিন্তু অর্থ উপার্জন প্রচুর হচ্ছে